শখ হিসাবে বাগান করাটা আমি বেছে নিয়েছি কারণ বাগান করতে আমার খুব ভালো লাগে বাগানে আমি বিভিন্ন রকম ফুলের গাছ লাগাতে খুব পছন্দ করি যেখানে নতুন ধরনের ফুল গাছ দেখি আমার সেগুলো খুব ভালো লাগে আমি সেগুলো সংগ্রহ করে নিয়ে এসে সেই বাগানে যত্ন করে লাগাই এবং প্রতিদিন পরিচর্যা করি বাগান করাটা আমার ভীষণ শখের আমি বাগানে ফুল গাছ ছাড়াও বিভিন্ন রকম ফলের গাছ বিভিন্ন রকম সবজির গাছও লাগাই বাগানে আমার সময়টা দিতে খুব ভালো লাগে কাজের অবসরে ফাঁকে ফাঁকে যখন আমি ফাঁক পাই তখনই আমি বাগানে গিয়ে বাগানের পরিচর্যা করি তাই বাগান করাটা আমার খুবই ভালো লাগে আমার এটাই আমার খুব বাগান করাটাকে আমার খুবই প্রেরণা দেয় আমাকে